বাংলা ভাষার কিছু আকর্ষণীয় ও অস্বাভাবিক শব্দ হচ্ছে যে খুব সুন্দর ভালো আকর্ষণীয় সাহায্য এগুলো শব্দগুলো শুনতে আমার খুব ভালো লাগে নিবন্ধিত আশা আর বাক্য অংশর মধ্যে হচ্ছে তোমাকে খুব সুন্দর লাগছে তুমি দেখতে খুব ভালো এটা আশা করা যায় এই সব শব্দ বাক্যগুলি যা আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য কারণ এগুলো অনেক সময় ব্যবহার করা হয় সবার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিছু ইংরেজি শব্দের বাংলায় যখন সেটাকে পরিবর্তন করা হয় সেটাও শুনতে ভালো লাগে যেমন ধন্যবাদ সরে যাও ধন্যবাদান্তে অতিথি আত্মীয়তা ইত্যাদি